হুগলি জেলার প্রধান বিনোদনমূলক কার্যকলাপ এবং বিনোদনের বিকল্পগুলি হলো পার্ক এছাড়াও রয়েছে খেলার মাঠ সিনেমা হল ইত্যাদি হুগলি জেলায় অনেকগুলি পার্ক রয়েছে যেমন ময়ূরমহল পার্ক দোস্তিপুকুর পার্ক ইকো পার্ক ইত্যাদি হুগলি জেলার চুঁচুড়ার কাছে অবস্থিত একটি সুন্দর পার্ক এখানে একটি লেক রয়েছে এবং বাচ্চাদের জন্য খেলার এলাকা এবং একটি ওয়াকিং ট্রেল রয়েছে এখানে এটি যেহেতু শিশু উদ্যান বাচ্চাদের জন্য তাই এখানে প্রবেশ মূল্য অনেকটাই কম দশ টাকা করে হুগলির ত্রিবেণীতে অবস্থিত একটি ছোটো পার্ক এখানে এই পার্কটির নাম হলো দোস্তিপুকুর পার্ক এখানে একটি লেক বাচ্চাদের জন্য খেলার এলাকা এবং অনেকটি বড়ো জায়গা রয়েছে ঘোরার জন্য এছাড়াও বোটিংয়ের ব্যবস্থা রয়েছে এবং হুগলি জেলার কোলাঘাটের দিকে অবস্থিত একটি বড়ো পার্ক এবং একটি নতুন পার্ক হলো ইকো পার্ক এখানে একটি লেক রয়েছে এছাদাও বাচ্চাদের জন্য খেলার এলাকা বোটিংয়ের ব্যবস্থা এবং একটি পাশেও ছোটো করে ওয়াটার পার্কেরও ব্যবস্থা রয়েছে এবং ওয়াকিং ট্রেল এছাড়াও বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম ইত্যাদি রয়েছে এই পার্কটিতে প্রবেশমূল্য একটু বেশি পঞ্চাশ টাকা করে এছাড়াও হুগলি জেলায় অনেক খেলার মাঠ রয়েছে হুগলির ক্রিকেট স্টেডিয়াম হুগলি একটি ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়াম যেখানে পথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় এছাড়াও হুগলির জেলা স্কুল মাঠ হুগলি একটি বড়ো খেলার মাঠ এখানে বিভিন্ন খেলাধুলার প্রশিক্ষণ এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এছাড়াও হুগলির থিয়েটারগুলি হলো একটি ঐতিহাসিক থিয়েটার এখানে বাংলা নাটক এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয় এছাড়াও প্রতিবছর হুগলিতে একটি সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয় এই উৎসবে নাচ গান এবং থিয়েটার প্রদর্শন করা হয় হুগলিতে রথযাত্রা একটি জনপ্রিয় উৎসব এছাড়াও বাঙালির দুর্গা পূজা হুগলিতে বেশ বড়ো করেই পালন করা হয় ইত্যাদি আরো অনেক কিছু বিনোদনমূলক কার্যকলাপ এবং বিনোদনের বিকল্প রয়েছে